আমি রান্না করার সময় নিরামিষ রান্নাই হোক কিংবা আমিষ রান্নাই হোক তেলের ওপরে তেলটি গরম হয়ে গেলে আমি একটু গোটা গরম মশলা দিই তার মধ্যে থাকে এলাচ লবঙ্গ এবং দারচিনি এইটি দিলে রান্নার গন্ধটি খুব সুন্দর হয় এবং স্বাদও খুব সুন্দর হয় তাই এইটি দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে আর তাছাড়াও যেহেতু আমরা ঝাল খেতে ভালোবাসি না তাই আমি রান্না করার সময় লংকা গুঁড়ো হিসাবে কাশ্মীরি লংকার গুঁড়োটা ব্যবহার করে থাকি সেটি সব রান্নার ক্ষেত্রেই ব্যবহার করে থাকি যাতে রান্নাতে রঙটি ভালো হয় এটি ব্যবহার করে রান্না করতে আমার খুব ভালো লাগে এবং অন্যরা খেয়েও বলে রান্নার স্বাদ নাকি খুবই ভালো হয়েছে এটি আমার এইভাবে রান্না কোরতেই খুব ভালো লাগে